হ্যালো বিকাশ দা হ্যাঁ বলছি যে এই যে কদিন আগে যে আপনার গাড়িতে করে গৌড় গৌড় ঘুরতে গেছিলাম না হ্যাঁ তো আপনার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম তো আপনার এই তো ইয়েটা ভালো লেগেছে তো বলছি যে নেক্সট হয়তো এই মাসের শেষের দিকে মানে ধরে রাখুন ওই শেষ বলতে কী সরস্বতী পূজার কয়েকটা দিন পরে ওই হয়তো কুড়ি টুড়ি তারিখের দিকে আমার কিছু লোক আসবে তার জন্য ওই আদিনা পাণ্ডুয়া ঘুরতে যাবে ঠিক আছে তো সেই জন্য একটু আপনার গাড়িটা লাগতো তো আপনার থেকে নাম্বারটা নেওয়ার ছিলো আর আপনার দেখাশোনার ইয়েটাও ভালো ওই জন্যই আপনার গাড়িটা একটু লাগতো আমার তা আপনি থাকবেন ঠিক আছে আপনিই চালাবেন ওই গাড়িটা তো কুড়ি তারিখ ধরে রাখুন সম্ভবত কুড়ি তারিখ যাবে তো আপনার গাড়িটা বুক করতে চাই ঠিক আছে আদিনা পাণ্ডুয়া এগুলো ঘুরে আসবে সকাল সকাল বেড়াবে বিকালের মধ্যে ঘুরে তারপর ওখানে ইকো পার্ক আছে একটা ওগুলো একটু দেখাতে হবে ডিয়ার ফরেস্ট আছে এগুলো একটু দেখিয়ে ওই এক দিনের মধ্যেই ওই এক বিকালের মধ্যে ঘুরে আসতে হবে তো বুকিং করতে চাই আপনি ওটা কুড়ি তারিখ ধরে রাখুন ঠিক আছে